হ্যালো হ্যাঁ বলছি এটা ডেলিভারি বয় বলছেন ও বলছি ডেলিভারিটা আমি সময় মতো পেয়ে গিয়েছি হ্যাঁ আর ডেলিভারি বয়ও মানে খুব ভালো ব্যবহার করেছে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তো ভালো লাগল আর নেক্সট টাইম আবারও যেন ডেলিভারি নিতে পারি হ্যাঁ খুবই ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ আমি তো বাড়ির অ্যাড্রেস ঠিক মতো দিয়েছি নাহলে তো পৌঁছতে পারবে না

হ্যাঁ হ্যাঁ সেই তো না আমি বাড়ির অ্যাড্রেস ঠিকই দিয়েছিলাম সে এসেওছিল আমিও তার পরে গিয়ে তারপর নিয়ে আসলাম ভালো ব্যবহার করেছে আমিও তার সঙ্গে ভালো ব্যবহার করেছি তো খুব ভালো লাগল নেক্সট টাইম আবার যেন অর্ডার করি ভালো করে আবার ব্যবহার যেন পাই তাহলে আবার আরও অর্ডার করতে পারব ও হ্যাঁ সে তো হতে হয়